আজ থেকে বেশ কয়েক বছর আগেই মাতৃদিবসের আগে আমার ওপরে একটা প্রেশার ছিল মাতৃদিবসের ছবি করতে হবে মাতৃদিবসের ছবির জন্য ইতি উতি ঘুরলেও অবশেষে একটি রেল স্টেশানে গিয়ে সাবজেক্ট খুঁজে পেলাম দেখলাম এক মানসিক ভারসাম্যহীন অন্ধ মা তার সন্তানকে কোলে নিয়ে প্ল্যাটফর্ম দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে বাচ্চাটি যদিও চোখে দেখতে পায় মায়ের সেই স্নেহভরা কোলে শিশুটিকে আগলে ধরে নিয়ে যাচ্ছে এবং তার মুখে একটা নোংরা পরিত্যক্ত ফিডিং বোতল দেওয়া সেই ফিডিং বোতলের থেকে জল খাচ্ছে বাচ্চাটা অন্ধ মায়ের কোলে দৃষ্টি প্রাপ্ত ওই শিশুটি এতো ফুটফুটে দেখাচ্ছিল আজও আমার মনের গভীরে মাঝেমধ্যেই দাগ কেটে যায় এবং যেতে যেতে খানিকটা যাওয়ার পরে বাচ্চাটির হাত থেকে সেই ফিডিং বোতলটা নিচে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার পর অন্ধ মাটা বুঝতে পারে যে তার বাচ্চার মুখের থেকে ফিডিং বোতলটা নিচে পড়ে গেছে এখানে ওখানে হাতড়ে যখন কোথাও খুঁজে পাচ্ছিল না সেসময় মাটা ঠিক বাচ্চার মুখের জলটা খুঁজতে খুঁজতে তার নাগাল পেয়ে যায় কিন্তু কোনও একটা কারণে আমি তখনই ছবিটা করছিলাম সেই মাটার ছবিটা করতে করতেই দেখলাম ইতিমধ্যেই ট্রেন ছাড়বে ছাড়বে ভাব সব তাড়াহুড়ো করে উঠছে সেই অন্ধ মায়ের কাপড়ে কোনও এক যাত্রীর পা আটকে যায় এবং ওই অন্ধ মাটা তার শিশুকে নিয়ে রেলের চাকা এবং প্ল্যাটফর্ম এই দুটোর মাঝখানে ফেঁসে যায় কিন্তু বাচ্চাটিকে মাটা কিন্তু ওপরেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল যদিও পরবর্তীতে মাটাকে টেনে তোলা হলেও মাটার একটা পা বাদ চলে গেছে আজও সেটা মনে পড়লে গায়ের লোম আমার দাঁড়িয়ে যায় ছবিটা নিঃসন্দেহে সুন্দর পরবর্তীতে সেটা কোনও একটি বাংলা দৈনিকের পেজ ওয়ান কভার পিকচারে গেছে